আমি এবং আমার বন্ধুরা একটি রোড ট্রিপের পরিকল্পনা করেছিলাম এবং তার জন্য আমরা একটি রেন্টাল গাড়ি বুক করার পরিকল্পনা করলাম এবং তারজন্য আমরা সেখানকার মালিককে ফোন করলাম এবং ফোন করে জিজ্ঞাসা করলাম যে প্রতি কিমিতে কত টাকা তিনি মূল্য চান আর তিনি আমাদেরকে সেটার দামটা বললেন আর আমরা দীঘা যাওয়ার জন্য ওই গাড়িটি পাঁচ দিনের জন্য বুক করতে চেয়েছিলাম